প্যান্টটি স্ট্রেচেবেল ছিল কিন্তু পরবর্তীকালে কিছুদিন যাবার পর তার স্ট্রেচেবেলতা দেখছি হারিয়ে যাচ্ছে আগের মতোন সেই টেচেবেল নেই এবং পরবর্তী অন্য দোকানে দেখলাম এই আপনার দোকানের থেকে অনেক কম মূল্যে জিনিসটা পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আমার মনে হয় দ্রব্য মূল্যটা একটু বেশীই নিয়ে নিয়েছেন